আমি আমার স্থানীয় স্কুলগুলিতে উন্নতি করার জন্য কিছু সংস্থানের অভাব আমি দেখছি চোখে পড়ার মত যেগুলি আমাদের মুখোমুখি হতে হচ্ছে সেগুলি হচ্ছে বিভিন্ন স্কুল ক্লাসরুম ঠিকমতো পরিকাঠামোর অভাব টয়লেট ঠিকমতো নেই বা পরিষ্কার পরিছন্ন নেই জলের ভালো ব্যবস্থা নেই এবং শিক্ষক শিক্ষিকা অপর্যাপ্ত যেখানে ছাত্র পিছু শিক্ষক কম এবং দেখা যাচ্ছে আবার কিছু কিছু স্কুলে শিক্ষক আছে তো ছাত্র নেই এইগুলি সামঞ্জস্য করার জন্য আমি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং আমার এলাকায় যাতে করে ছাত্র শিক্ষক অনুপাত ঠিক থাকে এবং বিদ্যালয়গুলি পরিকাঠামোগত দিক থেকে ভালো হয় ভালো শিক্ষাব্যবস্থা পায় এবং বিদ্যালয়ে যে যে জিনিসগুলো দরকার জল বাথরুম সেগুলো যাতে পরিষ্কার পরিছন্ন হয় সেই সমস্ত জিনিসগুলি আমরা কমিউনিটিগত লক্ষ্য করে থাকি এবং এই অভাব অভিযোগ যে হয় সেগুলি আমরা বিভিন্ন স্থানীয় আমাদের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা আছে তাদেরকে এবং শিক্ষাকেন্দ্রগুলি যে একটা সার্কেল বা শিক্ষা চক্র আছে সেখানে আমরা বিভিন্ন উপায়ে জানিয়েছি এবং আগামীদিনে এই চ্যালেঞ্জগুলি যাতে না থাকে তার জন্য আমরা বদ্ধপরিকর